পরিবারের মহিলারা বিভিন্ন কাজের মাধ্যমে স্বামীর সহযোগিতা করে সেইভাবে মাছ ধরায়েও সহায়তা করে নদীর থেকে মাছ আনার পরে মাছ বাছা কাজ মাছ তারপরে ছিপ দিয়ে মাছ ধরা ছিপ দিয়ে মাছ ধরার জন্যে যে মশলা দরকার হয় সেই মশলা তৈরি করা চার বানানো মাছের যে চার দেওয়া হয় সে চার তৈরি করা মহিলারাও করে থাকেন এছাড়া মহিলারা বিভিন বিভিন্ন কাজ করেন মাছ ধরার জন্যে খালে জাল পেতে মাছ ধরেন তারপরে মহিলারা যে যিনি কাজগুলি বাড়িতে সব সময় করেন সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ করা বাসন মাজার রাত্রে খাওয়া দাওয়ার পর যে বাসন থাকে সকালে উঠে সেই বাসি বাসন মাজা বাসন মাজার পরে রান্না করা যেমন ভ ভাত রান্না করা বিভিন্ন রকম তরকারি করা পরিবারের সবার সব রকমের খাবার তৈরি করা এই সমস্ত কাজ করে থাকেন তাছাড়া মহিলারা এছাড়া না সমুদ্রের এরকম মহিলারা মাছ ধরতে যান না বিভিন্ন ধরনের এই কাজ যে বড়ো বড়ো দোন ফেলা হয় সমুদ্রে তার মহিলারা আসলে করতে পারেন না কিংবা ভয় পান নদীতে যেতে সমুদ্রে বড়ো ঢেউ আসে তার জন্য ওনারা নদীতে যান না